আমি আরাম করার বা ধ্যান করার উপায় হিসাবে তারা গোনা ব্যবহার হ্যাঁ করেছি এই যেমন ছাদে এ বসে তারা তারা দেখা এগুলোর মধ্যে একটা আলাদা শান্তি আলাদা একটা অনুভূতি থাকে আর এটা আমার কাছে খুবই ভালো লাগে কারণ সারাদিন খাটা খাটনির পর সমস্ত বাড়ির সমস্ত কাজ সামলানোর পর একটু সন্ধের দিকে ছাদে গিয়ে হালকা হাওয়া দেয় সেই সময় চেয়ারে বসে তারা দেখার চাঁদ দেখার একটা আলাদাই শান্তি একটা আলাদা অনুভূতি থাকে সেই অনুভূতিগুলো আমি উপভোগ করি তো বসে এগুলো আমার ভালো লাগে খুবই